হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি

হ্যাঁ হবে তো আপনি অ্যান্টিবায়োটিক নিয়েছিলেন কোথা থেকে নিয়েছিলেন হুম আপনাকে কী কী ওষুধ দিয়েছিলেন আপনি স্বাস্থ্যকেন্দ্রে দেখিয়েছিলেন একবার আপনাদের আশেপাশে তো স্বাস্থ্যকেন্দ্র আছে আচ্ছা কত দিন ধরে আপনার এই ইসেটা

হুম এক মাস ওষুধ খাওয়ার কন্টিনিউ ওষুধ খাওয়ার পরেও কমেনি আপনার সর্দি কাশি আর কী কী আছে আপনার আর কোনো অন্য কোনো সমস্যা হুম বমিবমি ভাব কি হয় খাবার খেলে কিছু

হুম আর কী কী সমস্যা আপনি আপনার এলাকার কোন স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন এলাকার পাশে যে তোমার স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্র কী নাম কী পাশেই যে আছে ও আচ্ছা আপনি কি আমার এখানে আসবেন ও তাহলে আপনি কবে আসতে চাইছেন আমি তো চেম্বারে ধরে নিন সোম মঙ্গল বুধ শুক্র বসি

আমার চেম্বারটা হচ্ছে ধূপগুড়ি ফালাকাটা রোড ফালাকাটা রোড ওই দিকের সাইডটা চেনেন তো আপনি সামনে দেখবেন পূজা মেডিক্যাল লেখা আছে সাইন হ্যাঁ সাইনবোর্ড টাঙা আছে ওখানে দেখবেন আর আমি বসি হচ্ছে সকাল দশটা থেকে বারোটা আর ওদিকে বিকাল হচ্ছে তিনটা থেকে চারটা পর্যন্ত ও আচ্ছা আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আসবেন দা দেখাতে তত তাড়াতাড়ি আপনিই সুস্থ হবেন ওষুধ টষুধ খেয়ে আপনার ভালোর জন্যেই বলছি আপনি আপনার টাইম মতন আসবেন হ্যাঁ আচ্ছা সোমবারই আসবেন হ্যাঁ তো সেম আপনার যে আগের যে রিসিট টিসিপগুলো দিয়েছিল আপনাকে বিভিন্ন রকমের যেগুলো আপনি পরীক্ষানিরীক্ষা করেছিলেন আপনার জ্বর ঠর এসে ওই রিসিপ কপিগুলো সবগুলোই নিয়ে আসবেন প্রেসক্রিপশনটা ভা মনে করে নিয়ে আসবেন

হুম আর আপনি হচ্ছে হসপিটালে যেতে পারেন হচ্ছে সে হসপিটাল নাম হচ্ছে বিশপ জেমস হাসপাতালে যান এটা হচ্ছে সেই আপনার হচ্ছে জলপাইগুড়ি পড়বে জলপাইগুড়ি সদর গিয়েছিলেন হ্যাঁ জলপাইগুড়ি সদরেই আমি ওখানকারই ডাক্তার হ্যাঁ আমিও আমাকে ওখানেও পাবেন জলপাইগুড়ি সদর হাসপাতালে গেলে ওখানেও পাবেন যদি পূজা মেডিক্যালে না পান তাহলে হচ্ছে জলপাইগুড়ি সদর হসপিটালে যাবেন আমাকে পেয়ে যাবেন তো আপনার আচ্ছা শুনুন আপনি হচ্ছে আমার হসপিটালটার নাম লিখে নিন বিশপ জেমস হ হাসপাতাল